আমি তো শহরে থাকি আমার আদিবাড়ি গ্রামে আমার সেখানে আমার কাকিমারা মাঠের থেকে ঘাস কেটে এনে গরু মানে গরু ছাগলদেরকে খাওয়ায় আর খড় দেয় মানে খড় খাওয়াই ঘাস খাওয়াই এইসবই আর